আমার কাছে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল ফোন যেটির দ্বারা আমরা অনেক কিছুই করতে পারি যেটির দ্বারা আমরা দূর দূরান্ত নিজেদের পরিবারের সাথে কথা বলতে পারি যারা আমাদের নিজেদের কাছে নেই দূরে থাকে তাদের সঙ্গে কথা বলতে পারি যোগাযোগ করতে পারি এবং তাদের খোঁজ খবরও নিতে পারি